বই পড়তে খুবই ভালোবাসি আমি বিভিন্ন ধরনের সাহিত্য সাহিত্যও ভালোবাসি আমার প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর কাজি নজরুল ইসলাম তাঁদের প্রত্যেক গল্প এবং প্রত্যেক কবিতা আমি পড়তে খুবই ভালোবাসি আমি নিজেই বাড়িতে অনেক বই পড়ে সেই বইগুলি রেখে লাইব্রেরির মতো তৈরি করেছি স্বপ্ন আছে লাইব্রেরি নিয়ে আমি লাইব্রেরিতে কাজ করব এবং নিজের একটা বড় লাইব্রেরি বানাবো যেখানে পৃথিবীর সব রকম বই থাকবে আমি সবথেকে বেশি রহস্যজনক গল্প পড়তে বেশি ভালোবাসি কারণ যখন রহস্যটা ভেদ হয় তখন আমার মন খুশিতে ভরে ওঠে বই পড়লে আমি সেই গল্পের মধ্যে ঢুকে যাই এবং সেই গল্পের যে ভাবার তো সেটা আমাকে প্রচুর ভাবায় এবং আমি সব সময় সে বিষয়ে চিন্তা করি যে এটা কেন হল এবং এটা কেন হল না গল্পের শেষে মিললেই না গল্প শেষ আমার আরও বেশি ভালো লাগে কারণ সে গল্পটা সবার মন ছুঁয়ে যায় তাই আমি চাই আমার একটা স্বপ্নের লাইব্রেরি হোক আমি আমার ভবিষ্যতে একটা পরিকল্পনা করে আছি যে আমি আমার বাড়িতে একটা লাইব্রেরি তৈরি করব সেখানে যাতে সবাই আসে যারা মেধাবী ছাত্রছাত্রী তারা ওই লাইব্রেরির সুযোগটা নিতে পারে এবং ওখানে তারা প্রয়োজন মতো বইগুলো পেতে পারে যেগুলো তাদেরকে পড়াশোনা করতে আরও সাহায্য করবে এবং আমার মনে হয় যে আমি হয়তো এটা করে উঠতে পারব